সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় অর্থনীতির খুব বিকাশ ঘটেছে কিন্তু প্রধান শিল্প যা এই বৃদ্ধিকে চালিত করছে সেগুলি হলো ইন্টারনেট ব্যাঙ্কিং ডিজিটাল পেমেন্ট ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইত্যাদি দ্বারা লোকেরা এক এক দেশ থেকে অন্য দেশের মানুষের সাথে কথা বলছেন এবং যোগাযোগ করতে পারছেন ভিডিও কল দ্বারা বা কলিংয়ের দ্বারা বা মেসেজের দ্বারা এছাড়াও গুগল পে ফোনপে দিয়ে পেমেন্ট করছেন তাছাড়া আমাদের বাড়িতে ইলেকট্রনিক জিনিস যেমন যেমন ওয়াইফাই গাড়ি দু চাকা চার চাকা অনেক ধরনের মোবাইল ফোন ইত্যাদি অর্থনীতি এইগুলো নিয়ে এগুলো এগুলোর জন্য অর্থনীতি বাড়ছে বা বৃদ্ধি করছে